আমি দিল্লিতে কর্মরত বেসরকারি কোম্পনিতে কর্মরত অবস্থায় যখন ছিলাম ওখানকার যেসব কর্মীরা ছিল আমার কাছে কাজ করতো তারা কিন্তু বাংলা ভাষা সম্বন্দে অবগত ছিল না কেউ ছিল বিহারের কেউ ছিল ওড়িশ্যার কেউ উত্তর প্রদেশ কেউ রাজস্থান এরা প্রধানত হিন্দি ভাষাটাই বেশি বুঝতো বাংলা সম্বন্দে একদমই অবগত ছিল না তখন আমি গুগলের সাহায্য নিয়ে তাদেরকে কিছু কিছু করে আমাদের মাতৃভাষা বাংলাটা বোঝানোর চেষ্টা করি প্রথম কয়েক মাস তাদের খুবই বিশেষ অসুবিধা হচ্ছিলো এবং বলার চেষ্টা করলেও আমরা স্বাভাবিকভাবে যেভাবে বাংলা বলি ওদের কিন্তু কথার মধ্যে একটা টান আসছিলো তবে গুগলের সাহায্য নিয়ে বারবার বোঝাতে বোঝাতে দীর্ঘদিন পর ওরা বাংলা সম্বন্দে পুরোপুরি নাহলেও কিছুটা অবগত হয় কাজ চালানোর মতো এটা একটা আমার কাছে বড়ো চ্যালেঞ্জ ছিল আমি বেশ কিছু দিনে এই চ্যালেঞ্জটা আমি মোকাবিলা করতে সক্ষম হই